হ্যালো হ্যাঁ বলো কে বলছেন হ্যাঁ বলুন আমি ভাগীরথী স্কুলের হেডমাস্টার বলছি হ্যাঁ বলছি এরকম বোটানিক্যাল গার্ডেন আর জাদুঘরে ঘুরতে নিয়ে যাওয়ানো হচ্ছে আপনি কি যেতে ইচ্ছুক আছেন আচ্ছা ঠিক আছে আমাদের এগারোই সেপ্টেম্বর গাড়ি করা হয়েছে দু জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ানো হচ্ছে আপনার ব বান্ধবী আসবে বলে যদি থেকে থাকে আপনার বান্ধবীকে নিয়ে যাবেন হ্যাঁ দুটো জায়গায় ঘুরতে যাওয়া হচ্ছে থেকে বেলা দশটার সময় গাড়ি ছাড়া হবে আপনারা দশটার মধ্যে চলে আসবেন আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার নাম কী আচ্ছা আমার সঙ্গে আরও দুটো মাস্টার আছে ওই বিপুল হালদার বুলবুল হালদার এদেরকে অবশ্যই চেনেন সায়েন্সের মাস্টার আছে একজন জিওগ্রাফির মাস্টার আছে এদেরকে চেনেন তো

বেড়াতে যাওয়ার জন্যে কোনো একটা লাগেজ নিয়ে নেবেন জামা কাপড় তো লাগবে না একদিনের ট্যুর যেহেতু যে ড্রেস পরে আসবেন ওই ড্রেসেই হয়ে যাবে টিফিনের অব ব্যবস্থাও আমরা করেছি ওখানে গিয়ে টিফিন হবে ওখানে প্রথমে ঘুরতে গিয়ে ওখানে হচ্ছে বোটানিকানা গার্ডেনের ওখানে একটা টিফিন দেওয়া হবে কিংবা বাসে যাওয়ার সময় একটা হালকা করে পাউরুটি কলা ফলা ডিম টিম একটা টিফিন দেওয়া হবে ওখানে আর একটা হালকা টিফিন করে ওখানে একটা লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে ওখানে লাঞ্চ করে জাদুঘরটাকে আমরা ভালো করে ঘুরিয়ে দেখাব দেখিয়ে জাদুঘরটা ঘুরিয়ে দেখবে কোনো অসুবিধা হবে না আপনার তিন চারজন বান্ধবী যদি যেতে চায় যাক অসুবিধা নেই আমরা আপনাদের দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে